হ্যাঁ আমার নেওয়া সবচেয়ে বাজেট বান্ধব ঘোরা ট্রিপ বলতে দীঘা যেহেতু বাড়ি থেকে বেশি দূরত্বও না কম সময়ে পৌঁছে যাওয়া যায় আর সমুদ্র তো খুবই মানুষের একটা জনপ্রিয় স্থান এবং খাওয়াদাওয়া ঘোরা কম পয়সায় হয়েও যায় এবং খুবই ভালো লাগে দীঘার পরিবেশ রাস্তাঘাট হোটেল কম দামে মানে বাজেট ফ্রেণ্ডলি আমাদের মতো লোকের আর ঘুরতে তো খুবই ভালো লাগে দীঘার মতো একটি জায়গা হ্যাঁ এই জন্যেই দীঘাকেই আমরা বেছে নিই যদি কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়ার জন্য কোথাও যাওয়া হয় তাহলে আমরা দীঘাকেই বেছে নিই আর দীঘার মতো কম পয়সায় জায়গা খুব কমই পাওয়া যায় এবং মানে খাওয়াদাওয়া ঘোরা কেনাকাটা সবই আর মনোরম পরিবেশ রাতের বেলা সমুদ্রের ঢেউ দেখতে তো খুবই ভালো লাগে মনে হয় ওখানেই বসে থাকি আর বাড়িতে আর আসতে ইচ্ছা করে না বা হোটেলেও যেতে ইচ্ছা করে না এত সুন্দর পরিবেশ হুম দীঘা খুবই একটি ভালো দর্শনীয় স্থানও তাছাড়া কদিন পরে আমাদের জগন্নাথের মন্দির তৈরি হচ্ছে দীঘায় সেটা দেখতে যাওয়ার আরেকবার ইচ্ছা আছে এটা যেহতু উদ্বোধন হয়নি তাই এবার দেখতে পাইনি সামনের বার গেলে নিশ্চয়ই দেখতে পাবো প্রভু জগন্নাথকে দর্শনও করতে পারবো প্রভু প্রভু জগন্নাথের প্রসাদও গ্রহণ করতে পারবো এবং ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য একটি আদর্শ স্থান হচ্ছে দীঘা